হ্যালো আমি রঘুনাথপুর থেকে বলছিলাম স্যানিটেশন কর্মী আমি হ্যাঁ বলছিলাম আপনিও তো একই কাজই করেন কি

বলছিলাম যে আমরা হচ্ছে তাহলে একসঙ্গে এখন তো ডেঙ্গুর অবস্থা খুব ডেঙ্গুটা খুব বেড়েছে তো বনজঙ্গলগুলো তো খুব বেশি হয়ে গেছে বৃষ্টির জন্য তো বনজঙ্গলগুলো একটু পরিষ্কার করতে হবে তাই দুজন উদ্যোগ করে একটু যাব পরিষ্কার করতে আপনার সময় হবে আচ্ছা বেতন তো আমাদেরও তো অল্পই আছে তো অফিসে একটু আলোচনা করতে হবে আমাদের বেতনটা বেশি লাগবে কেন না স্যানিটেশন কিনতে করতে অনেক তো খরচ তো সব পরিষ্কার করা তারপরে স্যানিটাইজার করা এসব কাজগুলো করতে হলে প্রচুরই অর্থ লাগে তো অফিসে একবার আলোচনা করতে হবে আমাদের মাইনেটা যেন একটু বাড়ানো হয় এই অল্প অর্থে আমাদের হচ্ছে হবে না পরিষ্কার আর এছাড়াও এছাড়াও আমাদেরকে আরেকটা কাজ করতে হবে বাড়ির চারপাশগুলোকে একটু ভালো করে দেখতে হবে কেননা কোভিড পরিস্থিতিতে মানুষ তো খুব আক্রান্ত হচ্ছিল কোভিডে তো এখনও কোভিডের রেশ এখনও কাটেনি তো বাড়ি বাড়ি বাড়ির চারপাশগুলোতে গিয়ে আমাদেরকে একটু স্যানিটাইজ করতে হবে তো সেটাও একটু অফিসে আমাদের কথা বলে নিতে হবে হ্যাঁ আর এছাড়াও আমাদেরকে যে কাজটা করতে হবে আর কোভিডের পরে ডেঙ্গুর পরে এখন হচ্ছে ম্যালেরিয়াটা আসছে মানুষকে একটু সচেতন করতে হবে যে ম্যালেরিয়া হচ্ছে যে মানুষের এখন খুব ক্ষতি করেছে যাতে ঘরে ঘরে গিয়ে আলোচনা করে আসতে হয় যে মশারি খাটাবেন একটু সাবধানে থাকবেন সেই সব কাজগুলো আমাদেরকে একটু করতে হবে তো আপনি হয়তো সব কিছু আলোচনা করে নিন আপনার কর্মীদের সঙ্গে দিয়ে আমরা একসাথে গিয়ে ঘরে ঘরে এসব কাজগুলো করব আপনি সময় পাবেন তো আপনার সময় হবে হ্যাঁ তাহলে আর আমাদের তাও অফিসে গিয়ে প্রথম কথা বলতে হবে আমাদের যাতে মাইনেটা বাড়ানো হয় কেননা এই অল্প পরিমাণ মাইনেতে আমাদের কাজ সম্ভব নয় তারপর আমরা পরবর্তী কাজগুলো করব ঠিক আছে তাহলে আজকে রাখলাম